হ্যালো

হ্যাঁ হ্যাঁ এখানে বাসের টিকিট কাটা হয় বলুন দেখুন ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাওয়ার বিভিন্ন ধরণের বাস রয়েছে আমাদের কাছে যেমন এসি রয়েছে নন এসি রয়েছে লাক্সসারিস রয়েছে ঠিক আছে এবারে আপনি কিরকম বাসে বা কিরকম ফেসিলিটি চাইছেন বলুন আচ্ছা তো আপনি যদি এসি আমাদের বাসে যেতে চান ঠিক আছে আমাদের এসি বাসের চার্জ রয়েছে সাড়ে ছশো থেকে সাতশো টাকা পার হেড ঠিক আছে তো আমাদের এসি বাস এটা রয়েছে আর নর্মাল বাসে রয়েছে আমাদের পাঁচশো টাকা খুব লাক্সারিয়াস বাসে আপনি যদি যেতে চান সেখানে হাজার থেকে বারোশো টাকা করে টিকিট রয়েছে তো আপনি কি যেতে চান হ্যাঁ আমাদের বাসে ধরুন এসি বাসে আমদের খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকছে একচুয়ালি সাড়ে ষোলশো টাকার মধ্যে তো আমরা বিশেষ কিছু খাওয়াদাওয়ার ব্যবস্থা রাখতে পারিনি তো সেই জায়গা থেকে ধরুন আমদের বাস যেহেতু রাত্রেবেলা বেরোচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা একটা সময় আমরা ডিনার প্রোভাইড করব আপনাদেরকে ঠিক আছে তার মধ্যে ধরুন ভাত ডাল দুটো সবজি ঠিক আছে আদারওয়াইস যেসব ধরুন ডেজার্টগুলো থাকে সেগুলো সমস্ত কিছু থাকবে হ্যাঁ ঠিক আছে এবং আপনার হচ্ছে তারপর আপনার হচ্ছে জল নর্মালি আর সকালবেলা আমরা একটা ব্রেকফাস্ট দিচ্ছি তারমধ্যে আপনাকে তো বললাম এসি বাস হবে যেটা আপনাকে বলছিলাম ঠিক আছে সুন্দর বাস হবে আপনার হচ্ছে ফাইভ স্টার রেটিংয়ে আমাদের বাস রয়েছে আপনি টোটালি কমফোর্টেবেল ফিল করবেন এবং আমাদের এক্সিপিরিয়েন্সড ড্রাইভার থাকে বাসে তো সেইদিক থেকে স্যার কোনো সমস্যা নেই বা আপনি নির্ভয়ে আপনি আমাদের বাসে যাতায়াত করতে পারেন হ্যাঁ আমাদের ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাওয়ার পথে দু একটা জায়গায় দাঁড়াবে ঠিক আছে যেমন বলে একটা স্টপেজ রয়েছে ওখানে আমাদের কিছু প্যাসেঞ্জারও থাকে ওখানে আমরা আধ ঘণ্টা দাঁড়াব এবং আপনার হচ্ছে চেন্নাইয়ে ঢোকার আগে প্রেমগড় বলে একটা জায়গা রয়েছে ওখানে আমরা একটু একঘণ্টা দাঁড়াব ঠিক আছে না আমাদের এক্সপিরিয়েন্সড ড্রাইভার থাকে সেসব দিয়ে কোনো সমস্যা নেই এছাড়াও আমাদের যেসব স্টাফেরা রয়েছে আপনাদের সুন্দর ফেসিলিটি দেবে এবং আপনাদের কোনোরকম আসুবিধা হয়ে থাকে আমাদের কমপ্লেন বক্স রয়েছে বা কমপ্লেন নাম্বার রয়েছে ঠিক আছে ওই নাম্বারে আপনারা আমাদেরকে কমপ্লেন জানাতে পারেন যদি আপনার কোনোরকম অসুবিধা হয়ে থাকে আপনি যদি আমাদের কারোর থেকে যদি কোন ভালো খারাপ সার্ভিস পেয়ে থাকেন তাহলে আপনি পারেন এবং আপনার ফোন কাটার সাথে সাথে আপনি একটা কোয়ারি হবে আপনার আপনি একটু ভালো করে রেটিংস দিয়ে দেবেন কেমন ওটা আমি যখন যাতায়াত করবেন ঠিক আছে তো ঠিক আছে আপনি আমাদের অফিসে চলে আসুন দিয়ে সিটটা বুকিং করে নেন কেমন ঠিক আছে